পশ্চিমবঙ্গের শিল্প বা কারুশিল্প যদি আমরা দেখি তো এখন পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলা সরকারিভাবে একটা হয় এবং বেসরকারিভাবেও হয় এই হস্তশিল্প মেলা একটা এমন একটা মেলা যেখানে সমস্ত রকমের শ্রেণীর মানুষেরা আসেন তাদের হাতের বিভিন্ন ধরনের কাজ নিয়ে সেটা শাড়ি হতে পারে শাড়ির উপরে কাজ বিভিন্ন ধরনের শার্ট অর্থাৎ যেগুলো আমরা জামা পড়ে থাকি এছাড়া বাড়িতে আমরা যে দেখি ডেকোরেশন পিস অর্থাৎ সাজসজ্জার জন্য যেগুলো থাকে সেরকম জিনিসপত্র মানে হাতের যতো রকমের যা কাজ আছে সেই সমস্ত ধরনের কাজগুলো আমরা সেখানে দেখতে পাই এবং এটা থেকে এখানে যারা যারা আসে তারা কিন্তু সরকারি এবং বেসরকারি যেগুলো জায়গাতে তারা কিন্তু নানানভাবে উপকৃত হন ভর্তুকি পান সরকার থেকে এবং এটা ওদের জীবিকার জন্য একটা বিশাল ব্যাপার এছাড়াও সরকার থেকে বা বিভিন্নভাবে তাদের দোকান ঘর করে দেওয়া হয় তারা যাতে বিভিন্ন হাট বসছে আজকাল আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে হাট বসছে মানে রাস্তার ওপরেই জিনিস পসরা নিয়ে সবাই বসে আছেন তাঁদের নিজস্ব নিজস্ব বানানো সেই সমস্ত হাতের কাজ কারুশিল্প এগুলো নিয়ে তারা ব্যবসা করেন জিনিস যা বিক্রি হয় তার থেকে কিছু একটা লভ্যাংশ তাদেরকেই আবার দিয়ে দেয় দেওয়া হয় এবং কিছুটা লভ্যাংশ চলে যায় সরকারের হাতে বা যারা করাচ্ছেন তাঁদের হাতে তাতে উভয় পক্ষই একটা পারস্পরিক তাঁদের কিছুটা কিছু কি বলব একটা ব্যবসায়িক একটা সমঝোতা বলতে পারি থাকে এবং এর থেকেই পশ্চিমবঙ্গের শিল্প কারুশিল্প ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আমরা এটাই চাই এভাবেই চলুক এগিয়ে চলুক